হ্যাঁ আপনার কাছে ক্লিক করা পুরোনো ফটোকপি পুরোনো হার্ড কপি আছে হ্যাঁ অবশ্যই আছে পুরোনো ছবিগুলোর আমার কাছে হার্ড কপি আছে প্রচুর আছে আপনি পুরোনো ছবি এবং নতুন ডিজিটাল ছবি সম্পর্কে কী মনে করেন পুরোনো ছবি অবশ্যই ভালো কারণ সেই সেই ছবিগুলোর আমরা হার্ড কপিটা রাখতে পারি নতুন যে ডিজিটাল ছবি সম্পর্কে বলি সেই ছবিগুলো আমরা হার্ড কপির মানে চাইলেও রাখি না এখন নিজেরা কারণ এখন নতুন মাধ্যম শুরু হয়েছে নতুন যুগ শুরু হয়েছে আমরা বেশিরভাগটা মোবাইলেই রাখি ক্যামেরাতেও খুব একটা ছবি আমরা তুলতে তুলতে পছন্দ করি না কারণ সেলফি তুলছি ছবি তুলছি যাই আমাদের দরকার আমরা মোবাইলে ক্যাপচার করে রাখছি না হলে হার্ড ডিস্কের মাধ্যমে আমরা ল্যাপটপে রাখছি হুম তো সেই ছবিগুলো কখনও হয়তো মোবাইল চেঞ্জ হচ্ছে বা মোবাইল খারাপ হচ্ছে মোবাইলে আপডেট মারতে হচ্ছে তো সেই ছবিগুলো আমাদের ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু পুরোনো যে ছবিগুলো সেটার যেহেতু হার্ড হার্ড কপি আছে তো সেই জন্য সেটাকে তো আমরা ছিঁড়ে ফেলতে পারছি না বা ওখান থেকে ডিলিট করে রাখতে পারছি না তো সেই জন্যে সেই কপিগুলো হয়তো আমাদের কাছে থেকে যাচ্ছে অবশ্যই আমার কাছে হার্ড কপি মানে পুরোনো ছবিগুলোর গুরুত্ব বেশি পুরোনো ছবিগুলোর গুরুত্বপূর্ণ নতুন পুরোনো ছবিগুলোর গুরুত্ব আমার কাছে বেশি আপনি কী মনে করেন পুরোনো ফটোগুলো বেশি আবেগপূর্ণ হয়ে আছে